হ্যাঁ আমি ফটোগ্রাফিকে পেশা হিসাবে নিয়েছি কারণ আমাকে ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে এবং ফটোগ্রাফি আমি প্রথমের দিকে এ শিখেছিলাম আমাকে ক্লাস টেন থেকে ফটোগ্রাফি খুবই ভালো লাগতো এবং ক্লাস টেন থেকে আমি ফটোগ্রাফি লাইনে যাই এবং ফটোগ্রাফি শেখা শুরু করি এবং ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিতে কোন আমার আপত্তি নেই কারণ ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নেওয়াটা এখন জরুরি কারণ বর্তমানে ফটোগ্রাফি এবং ফটোগ্রাফারের চাহিদা খুবই বর্তমানে মানুষ নানা রকমের ছবি তোলা পছন্দ করে কোথাও ইনডোর কোথাও আউটডোর বিভিন্ন রকম শ্যুট হয় যেখানে ফটোগ্রাফি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া কোন কোন সেলিব্রেটি এলে তাদের ক্যান্ডিড ছবি তোলা এবং সেই ছবিকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপলোড করলে সেখান থেকে প্রচুর পরিমাণে একটা পাবলিসিটি পাওয়া যায় এরমভাবে ফটোগ্রাফির পেশা একটা বিশাল আকার ধারণ করেছে আগেকার যুগে ফটোগ্রাফি রিলস রিল এর মাধ্যমে হতো কিন্তু বর্তমানে ফটোগ্রাফির চাহিদা বেড়ে গেছে এবং ফটো ফটোগ্রাফি করার জন্য নানা রকমের ক্যামেরা চলে এসছে মার্কেটে যার মধ্যে ফুজি ফিল্ম পড়ে তাছাড়া ক্যানন আছে নিকন আছে বিভিন্ন রকম কোম্পানি সোনি আলফা আছে এরখম বিভিন্ন রকম কোম্পানি আছে আর কোম্পানির ডিএসএলআর ক্যামেরা আছে যার সাহায্যে ফটোগ্রাফি করা এখন খুবই সহজ হয়ে গেছে আচ্ছা ফটোগ্রাফিকে আমার খুবই ভালো লাগে কারণ ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছি কারণ এখান থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যায় আর বর্তমানে আজকালের যে বিয়ে বাড়ি ফটোগ্রাফি আছে সে সম্পর্কে আমার অনেক ধারণা রয়েছে কারণ আমি অনেক বিয়ে বিবাহ বা ফটোগ্রাফি করতে গেছি অন্নপ্রাশন ফটোগ্রাফি করতে গেছি তো সেটার মধ্যে আমি যেই পা যেই নতুনত্বটা দেখেছি সেটা হলো বিবাহ ফটোগ্রাফিতে আগে কীরকম হতো আগে আগে এ শুধু বিবাহের একটা ফটোগ্রাফি করা হয়ে যেত ভিডিও করা হতো ফটোগ্রাফি করা হতো এবং সেইটাকে একটা অ্যালবামের মাধ্যমে বার করে দেখানো হতো বা দেওয়া হতো কিন্তু বর্তমানে বিবাহ বিবাহের ফটোগ্রাফিতে নানান পরিবর্তন এসেছে বিবাহের ফটোগ্রাফি শুরু হ হওয়ার আগেই প্রি ওয়েডিং ফটোগ্রাফি হয় প্রি ওয়েডিংয়ে সেখানে একটা আউটডোর বা ইন্ডোর বিশেষ বেশিরভাগ জায়গায় আউটডোরে প্রি ওয়েডিং শ্যুট করা হয় প্রি ওয়েডিং ফটোগ্রাফিতে সেখানে বর এবং বউ যা যে থাকে বিয়ের আগে তাদেরকে তাদের ছবি তোলা হয় এবং সেই ছবিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এবং বিয়ে বিয়ে বাড়িতে ফটোগ্রাফির একটা আলাদা আলাদা চাহিদা বা মাধুর্য চলে এসছে বিয়ে বাড়ির ফটোগ্রাফিতে এখন বর্তমানে ড্রোন চলে এসেছে মার্কেটে এবং এই সেই ড্রোনের মাধ্যমে বর্তমানে ফটোগ্রাফিতে ফটোগ্রাফিতে বিবাহের ফটোগ্রাফিতে ইউস করা হয় হয় এবং ড্রোনের মাধ্যমে শর্ট নেওয়া হয় তাছাড়া রয়েছে গিমবেলের মাধ্যমে ভিডিও শ্যুট করা হয় এবং ফটোগ্রাফি যারা থাকে স্টিল ফটোগ্রাফার তারা কেবলমাত্র ছবি তুলে তো এরকমভাবে বিয়ে বাড়ির ফটোগ্রাফি একটা বিশাল পর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া বর্তমানে বেরিয়েছে ক্যানডিড ফটোগ্রাফার প্যা ক্যানডিড ফটোগ্রাফিতে কী করা হয় না ক্যানডিড ফটোগ্রাফিতে কোন একটা মুহুর্ত যেটা যেটা ক্যান্ডিড অবস্থায় থাকে মা বা যেটা চলমান অবস্থায় থাকে সেটার একটা শট নেওয়া হয় যেটা বর্তমানে একটা বিশাল ভু বিশাল একটা মার্কেট তৈরি করেছে এরমভাবে বিবাহের ফটোগ্রাফি আজকালকার বিবাহের ফটোগ্রাফি অনেকটাই আপডেটেড হয়ে গেছে এবং মানুষকে প্রচুর এন্টারটেনমেন্ট করেছে এবং এই চাহিদা প্রচুর বেড়ে গেছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জনও করা সম্ভব হয়েছে